হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো রবিবার বিকেল চারটে থেকে খোলা হয় আগে কোথাও ডক্টর দেখিয়েছেন হুম হ্যাঁ ঠিক হচ্ছে না রিপোর্ট আর প্রেসক্রিপশান নিয়ে আসবেন তাহলে

তাহলে একটু সময় করে এসে নাম টাম লিখিয়ে যাবেন ফিজ ছশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে সময় করে আপনি রিপোর্ট নিয়ে আসবেন আমার কাছে একটু সকাল করে আসবেন তাহলে নাম টাম লেখানোর জন্য হ্যাঁ ভিড় হয় ভিড় তো হয়ই ওই জন্যই তো বলছি যে আপনি একটু সকাল করে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসবেন